হ্যাঁ হ্যালো ক্যাব ড্রাইভার বলছেন হ্যাঁ তো এই কিছুক্ষণ আগে আপনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন তো আপনি আপনার মনে পড়ছে যে এই কিছুক্ষণ আগে আপনি আমাকে নামিয়ে দিয়ে গেলেন পাঁশকুড়ার বাস স্ট্যান্ডে তো হচ্চে আমি তো ও আপনার ক্যাবে করে গিয়েছিলাম তো আপনার ক্যাবেই এসেছি তাহলে আমার যে ওয়ালেটটা আমি খুঁজে পাচ্ছি না তো আমার মনে হয় কী যে আপনার যে অটোতেই আমার অ ওয়ালেটটা পড়ে রয়েছে তো একটু ভালো করে দেখুন না আমার অনেক টাকা ছিলো এবং অনেক দরকারি কিচু কাগজপত্রও ছিলো ওই ওয়ালেটের ভিতরে আমি তো আপনার গাড়িতেই গেলাম আপনার গাড়িতেই আসলাম তো সেক্ষেত্রে আমার অন্য কোথাও পড়েনি মনে হচ্চে যে আমার আপনার গাড়িতেই রয়েচে আপনি একটু দেখুন বা আপনি কি আমার পরে আর কোনো প্যাসেঞ্জার তুলেছিলেন যদি তুলে থাকেন তো আপনি একটু তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন আমার ওটাতে অনেক দরকারি জিনিসপত্র রয়েছে ওটা হারিয়ে গেলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে আমি বুঝতে পারিনি যে ওটা আমার রয়ে যাবে ওরকমভাবে কারণ আমি তো অনেক ব্যাগ ছিলো আমার সাথে তো সেক্ষেত্রে ওই অনেক ব্যাগগুলোর সাথে ওয়ালেটটা আমি কখন হাত থেকে আমার রয়ে গেছে আমি সেটা বুঝতেই পারিনি ওটা যদি আপনি আমাকে ফেরত দেন খুব ভালো হয় আমার খুব উপকারে আসবে কেননা ওটাতে টাকার সাথে সাথে আমার অনেক জরুরি কাগজপত্র রয়েচে যেইগুলো না হলে আমার কাজ হবে না সেই জন্যই বলছিলাম আপনি একটু খোঁজ করে দেখুন যদি আপনার গাড়িতে নাও থাকে আপনি আপনার আমার পরে আর কোন প্যাসেঞ্জার তুলেছেন তার কাছ থেকে একটু খোঁজ নিয়ে দেখুন বা আপনি ঘুরে আসুন ফেরত আসুন আপনি আমাকে যেখানে নামিয়ে দিয়ে গেছেন আপনি সেখানকে আসুন আমি নিজে দেখে নেবো আপনি ঘুরে আসুন তো আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার জন্য যেখানে আপনি আমাকে নামিয়েছিলেন আমি সেই জায়গাতে আবার পুনরায় ঘুরে যাচ্ছি আমি সেখানে দাঁড়িয়ে থাকবো আপনি ঘুরে আসুন